পাখি দেখার উপরে নানারকম কুসংস্কার আছে আমি শুনেছি বা দেখেছি যেমন বাড়ির উপরে কাক ডাকলে কোনো মৃত্যু সংবাদ আসে কাঠঠোকরা পাখি ডাকলে কুটুম্ব আসে ঘরের ভিতরে বাদুুর এসে যদি ঘোরাফেরা করে তাহলে বাড়িতে কারো না কারো শরীর খারাপ হয় তারপর যেমন এক শালিক দেখলে সকালে বা বিকালে বিশেষ করে এক শালিক দেখলে দিনটি খারাপ যায় হুম তারপর তারপর এইসবগুলো কিছু কিছু কুসংস্কার আছে তাছাড়াও বাড়িতে লক্ষ্মী প্যাঁচা বাস করলে বাড়ির ঐশ্বর্য বৃদ্ধি পায় টাকা পয়সা অর্থ বিত্ত বৃদ্ধি পায় হুম এরকম কয়েকটি কুসংস্কার আছে কিন্তু এদের মধ্যে এই যেমন এক শালিক দেখাটা এ আমি বিশ্বাস করতাম না কিন্তু একদিন একটা বিশেষ কাজে বাড়ি থেকে বার হচ্ছি যখন সামনে একটা শালিক দেখে বার হয়েছি এবং আমার সাথে আমার বাড়ির পাশে একটা বউমা যাচ্ছিলো সে বললো কাকিমা তুমি যে এক শালিক দেখেছ দেখবে তোমার এই কাজটা বিফলে যাবে তার কথা শুনে আমি গেলাম এবং কাজটা আমার বিডিওতে ছিল গিয়ে দেখি সত্যি সত্যিই সেদিন বি ডি ও আসেনি এবং আমার সেই কাজটা কমপ্লিট হয়নি তখন আমি বিশ্বাস করলাম যে হয়তো এক শালিক দেখেছি বলেই এটা আমার হয়েছে এছাড়াও আসার পথে রাস্তা দিয়ে হেঁটে আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে আমার আঙুল কেটে গেলো তখন আরও বেশি করে আমি এটা বিশ্বাস করলাম যে এক শালিক দেখার ফলে এটা হয়েছে তাছাড়াও পরের দিন আমাদের বাড়ির উপর দিয়ে কুটুম্ব পাখি ডেকে গেল এবং পাখির ডাক শুনলাম তো দেখলাম সেদিনই আমাদের বাড়িতে আমার ননদ নন্দাই ভাগ্না ভাগ্নি সবাই বেড়াতে এসেছে তখন এই জিনিসটা আরও মনের ভিতরে মানে কুসংস্কারটা বিশ্বাস হয়ে গেলো যে না সত্যিই হয়তো কুটুম্ব পাখি ডাকার ফলে কুটুম্ব এসেছে এবং তাছাড়াও কাক ডাকার বিষয়টা এটাও আমার খেটে গেল হুম এই কুসংস্কারটাও একদিন আমাদের রান্নাঘরের উপরে বসে একটা কাক ডাকছিল কাকটা ডে ডাকার পরেই বাড়িতে ফোন এলো যে আমার এক নিকট আত্মীয় মারা গেছে সুতরাং এই সব বিষয়গুলি থেকে এই পাখির কুসংস্কারটা কিছু কিছু সময় সত্যি হয় বলে আমার মনে হয়